আমার যে বাড়ির কর্মী এবং গৃহিণী গৃহিণীকে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ দায়িত্ব কর্মীর উপর নিতে হতো কর্মীর অর্ডার ছাড়া সে কোথাও যেতে পারতো না সে কোথাও গেলে কর্মীর অনুরোধ কর্মীকে বলে কর্মী যদি তাকে বলে সে যেতে পারে যদি যেতে দেয় না তালে যেতে পারবে না তাই আমাদের গ্রামগঞ্জের যে সম্পূর্ণ কাজ যে যাবতীয় বাড়ি ঘরের কাজ সম্পূর্ণ কর্মীর ওপর করতে হতো কর্মীকে সম্পূর্ণ দ্বায়িত্ব নিতে হতো বাড়ি ঘরের কাজকর্মর থেকে রান্নাবান্না থেকে শুরু করে আমাদের যাবতীয় কাজ কর্মীকে নিতে হতো কর্মীরা বাড়ির সম্পূর্ণ সাজান থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সম্পূর্ণ যাবতীয় কাজ তার ওপর দায়িত্ব নিতে হতো এবং কর্মীকে সম্পূর্ণ লেন দেন যতো কিছু দিতে হতো কর্মীরা দিতো কিন্তু গৃহিণীরা আমাদের পরিবারকে সম্পূর্ণভাবে পরিবেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতো